নিম্নলিখিত গাড়ির নামগুলি হল ফোর্ড ফ্যালকন ওয়ে ওয়াগন ফোর জিরো সেভেন ইভি লিচ ওপেল ফ্লেক্স ট্রিম মার্সিডিস বেঞ্জ বি ক্লাস ক্যাডিলাক সেলেস্টিক ভক্সওয়াগন সেডান বুগাটি চেরন রোলস রয়েস ফরচুনার ফাইভ মহিন্দ্রা থার মহিন্দ্রা বলেরো টাটা সুমো টাটা পাঞ্চ মারুতি সুজুকি মারুতি অল্টো ডাস্টার ল্যাম্বরগিনি ইত্যাদি